ঝাড়গ্রামেও প্রধানত অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সেগুলির বিভিন্ন রকম সুযোগও রয়েছে সরকারি স্কুলও রয়েছে বেসরকারি স্কুলও রয়েছে মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত উচ্চমাধ্যমিক পর্যন্ত সরকারি স্কুল রয়েছে এছাড়াও কলেজ রয়েছে বিশ্ববিদ্যালয় রয়েছে যে কোনো বৃত্তিমূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য কোচিং সেন্টার রয়েছে এছাড়াও স্কুলের যেসব স্যারেরা তেনারাও বিনা পয়সায় ফ্রি এ বাচ্চাদের কোচিং দেন এছাড়াও আমাদের পছন্দ মতো বিভিন্ন কোর্স বা সাবজেক্ট নিয়ে পড়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টারও রয়েছে ছোটোদের পড়ানোর জন্য বিভিন্ন ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম স্কুল রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে বিনা পয়সায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করা হয় এবং সেখানে বিভিন্ন রকম ভাবেও আরও সাহায্য করা হয় যেমন বেসরকারি স্কুল কলেজও রয়েছে তেমন সরকারি স্কুল কলেজও রয়েছে কিন্তু বেসরকারি স্কুল কলেজে ফিজের একটু বেশি আর সরকারি স্কুলে সেই মতো ফি নেই বা টাকা পয়সা সেই মতো লাগে না কিন্তু বেসরকারি কলেজগুলোতে এ টাকা পয়সা বিরাট যে একটা লাগে সেটাও কিন্তু নয় অনেকটাই কম এছাড়াও বিভিন্ন রকম কলেজ থেকেও বিভিন্ন ডিগ্রি করা যায় যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও পলিটেকনিক কলেজ রয়েছে এখানে শিক্ষা ব্যবস্থার মান অনেকটাই উন্নত